আমি হ্যাঁ মাছ ধরতে গিয়ে এক এক দিন মাছ ধরতে গিয়েছিলাম সকালবেলায় পরিষ্কার আবহাওয়া পরিষ্কার আবহাওয়া দেখে গেলাম এবং যেয়ে মাছ ধরতে ধরতে হঠাৎ মানে একটা বিশাল আকারের মেঘ দেখা গেলো কিছুক্ষণ বাদে ঝড় বৃষ্টি প্রচণ্ড হয় সেই কারণে আমার মাছ ধরতে ব্যাপক অসুবিধে হয় এবং মাছ ধরতে যে পরিমাণের মাছ ধরার হয় সেই পরিমাণের মাছ কিন্তু ধরা যায় নি কিছুক্ষণ বাদে আরো দেখা গেলো মেঘের ব্যাপক বর্জ বিদ্যুৎসহ বৃষ্টি হচ্চে এবং সে এবং সে সময় আমার মানে নিজের নিজের জীবন বিপন্ন হতো হয়ে যায় এবং ব্যাপক অসুবিধার মাধ্যমে আমি সেখান থেকে আস্তে আস্তে ঘর আসি আসার সময় দেখা যায় রাস্তাঘাটে প্রচণ্ড জল এবং অসুবিধার মাধ্যমে আসতে থাকি মাছ ধরতে গিয়ে এরকম সেইখানে একটা পুরোনো বাড়ি দেখা যায় সেই পুরোনো বাড়ির মধ্যেও যেয়ে কোনো রকম প্রবেশ করি এবং সেইখানে আমার আমার ঝড় ঝাপটা সব উপর দিয়ে যাওয়ার পর ওই বাড়িতে গিয়ে আমি কোনো রকম নিজের জীবন পাই এবং সেই ঘরের মধ্যেও থাকি এবং কিছুক্ষণ বাদে দেখা যায় মেঘটি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে পরিষ্কার হওয়ার পর ঘরকে ফিরে আসি